আমি কিন্তু মাছ ধরা শিখেছি কী ভাবে যখন লোকে মাছ ধরতে যায় তখন আমি দেখি যে প্রতিদিন কোথায় যায় মাছ ধরতে যা বড় জাল নিয়ে লোক খালে যায় আবার ছোট জাল নিয়ে লোক নদীতে যায় তা আমি কিন্তু সব বাড়ি বসে বসে ওই চিন্তা ভাবনা করি যে যেদিকে পয়সা সেই দিকে যেতে হয় কিন্তু ওরা যায় আমি দেখি আমি তো ও সব করার অভ্যাস নেই ছোটবেলার থেকে তা আমি মনে করি যে ওরা যদি বেশি পারে তাহলে তো আমি কম পারব নাাকি তাহলে আমাকে যেতে হবে সেখানে যেতে হবে দেখতে হবে শিখতে হবে আজ যদি দশ টাকা আয় করি কাল তোমার পনের টাকা হবে এরা মনে করে করে আমি কিন্তু যাই মাছ ধরতে গেলে মানুষের মনে এখন কেমন একটা ভাব যেন যে আমি যদি সব কৌশল শিখিয়ে দিই তা হলে আমার পুঁজি নষ্ট করে দেয় তা বলে এই ভাবে ধর ওই ভাবে ধর এই ভাবে টানো কিন্তু তাতে মাছ হয় না আমি আমি তেমন মনে করি যে ওর কথা আমি শুনব না আমি নিজের বুদ্ধিতে মাছ মারব দেখি কী ভাবে মাছ ধরা যায় ওরা যে ভাবে টানে আমি সে ভাবে টানিয়ে অন্য ভাবে অন্য কৌশলে টানি তখন দেখি যে আবার তারা আমার দেখে দেখে তাদের কৌশলটা সে ভাবে অনুভব করে না সে ভাবে করে না যে ইয়ে তো আমাদের দেখে শিখে নেবে আমিও যখন দূরে যাব তখন আমরা সেই ভাবে টানব কিন্তু ওরা তাই করে বলে কী বলে কি একসঙ্গে জাল ধরে প্রথম প্রথম যাই তো এক সঙ্গে জাল টানি টানতে টানতে দেখি এক জায়গায় ওদের মাছ আমার থেকে অনেক বেশি অনেক বেশি তখন আমি বলি যে তা হলে আমার তো এই ভাবে টানতে হবে সেই ভাবে যেই টানে তারাও বুদ্ধিমান তারাও আমার ধরে মাছ বাছে বাছিয়ে দেখে যে ওর মাছগুলি তো বেশি তা কী করা যাবে এ তো বেশি পয়সা আয় করে এখন তো কেউ ভালো কেউ কারও ভালো দেখতে পায় না তখন আমি দেখি যে এরা তো আর আমার তেমন ভাবে কিছু বলছে না তখন আমি মাছের পাত্রটা দূরে রেখে অন্য সাইডে চলে যাই অন্য সাইডে যাই যেয়ে দেখি যে তারা কী ভাবে টানছে কিন্তু আমার টানার মতো তাদের টানা না একেবারে পুরো বিপরীত টানা তখন আমি সেই ধারে টানতে টানতে যখন আমি বেশি মাছ পাই তখন আমি ব্যাপারীর সঙ্গে বলি যে ব্যাপারী তুমি যেন এই কথা কারো সাথে বলবে না আচ্ছা ব্যাপারী বলে হ্যাঁ আমি বলব না তখন এই ব্যাপারে বলব না বলব না করতে করতে যখন টাকা মিট করে তখন আমার টাকা হায়েস্ট মার্কিং দেয় আমি আমার তো টাকা বেশি আমাকে সব তখন ভালো চোখে দেখ না ওরাই একটা ওরাই একটা দলবদ্ধ হয়ে ওরাই এরাই বলাবলি করে তখন আমি একদিন একটা গাছ নদীতে ঘুরে যে এত বড় সে মনে হয় নদীর ধারে কুড়ি হাত হবে গাছের মাথাটা সেই গাছের মাথায় তো ভয়েতে তো লোক যায় না সেই গাছের পাতার গায়ে মাছ মানে স্রোতের যেতে আসটি তাদের তো একটা ইয়ে আছে কষ্ট আছে সেই গাছের পাতা ধরে ফেলে তারা তো সেখানে যায় না আর আমি করি কী একটা জাল এই ডান হাত দিয়ে ধরি আর আটটা আটটা মাথার দড়ি এই ডান হাতে গুলি না থাকে যেন জালটা ভেসে না যায় তখন আমি সেই গাছের তলা উপরের ডাল ধরি না উপরের ডাল ধরলেই সবার তো আর সাহস সমান নয় আমি নিচের ডাল ধরি শক্ত শক্ত ডাল বেছে বেছে ধরি ধরি আর জালটা তলা দিয়ে নিয়ে যাই আর একটু একটু নাড়া দিই একটু একটু নাড়া দিই যেন মাছটা যেন নাড়া খেয়ে যেন জালের মধ্যে পড়ে এরম করতে করতে মাঝখানে একবারে নদীর সেই গাছের মাথায় গিয়ে জাল ছাড়তে ছাড়টে ছাড়তে ছাড়তে আবার ছাড়তে ছাড়টে ছাড়তে ছাড়তে পুলে আসব আর লোকে বাবারে মাছ পড়বে কী মাছ আর লোকে মাছ দেখে বলে ওরে বাবারে এত মাছ এত মাছ আমরা ওরম যাব এই যাস না আমার এখন আমার এখন এই বুড়ো হয়ে গিয়েছি ষাট পঁয়ষট্টি বছর বয়স হচ্ছে আমার ছেলে মেয়ের সবার বিয়ে হয়ে গিয়েছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে এখন আমার কী দারকার জান না এখনও আমার মরণের দরকার আমার আর বাঁচার দরকার নেই তো মরণকালে এক এক যায় মাছ যদি মারতে পারি তাহলে লোকে ভালো বলবে তা সব ব্যাপারীরা আমার বলত কী যে সুলতার তো বয়স হয়ে গিয়েছে তাই এই এই রকম বয়সে ও রকম মাছ মারে আমরা দেখিনি কোনোদিন যে গাছের শেষ পর্যন্ত যাবে ধরে ধরে ধরে ধরে মাছ নিয়ে আসবে নিয়ে তা তোমরা এরম পারবে খবরদার যেন যেও না যদি যদি নদীতে যদি বাইচান্স তোমার হাতটা কারেন্টে ছাড়িয়ে যায় জলের ধারায় তখন তুমি যেন কারেন্টে চলে যাও তুমি আর আমি তো নিজে একবার আমার পা মাটির থেকে সরে গিয়েছে কারেন্টে হাতটা ধরতে যাচ্ছি গাছপালা নিয়ে যে তাই ধরে হাতটা জাল ইয়ে করে ধরব কিন্তু একেবারে আমি মনে করছি যে এই জায়গাটা ঘোলা মতন কোনো কিছু হবে না বলে জাল না যেই না ডান হাতটা এগিয়েছি ওমনি পা টা মাটির থেকে সরে গিয়েছে পা যেই মাটির থেকে সরে গিয়েছে তখন তো আমার মাথা ঘুরে গিয়েছে আমি তো এইবারে এই ঘোলার কারেন্ট তো বড় কারেন্ট আমি তখন কী করেছি ওই জালের দুটো জাল দুটো দড়ি থাকে তো এক মাথার দড়ি ছাড়িয়ে দিয়েছি দু মাথার দড়ি ধরলে একটা জালের একটা টান থাকে সেই টানে আমি কিন্তু চলে যাব কিন্তু এক মাথার দড়ি ছেড়ে দিয়েছি যে মাথাটা বাইরের মাথা আর নিচের মাথার দড়িটা লম্বা তো খুব তাই একটু হাতের কাছে জড়িয়ে রাখছি রেখে ঠাকুর নাম করতে করতে এই ইয়ে করতে করতে বাঁ হাতে জাল জল টানছে আর ডান হাতে সেই সেটা ধরে রেখেছে রেখে তারপরে আমি পুলে এসেছি এসে আমার তো দম লেগে যাচ্ছে আমি এই রকম করলে আমি মানুষের কিন্তু যেতে দিইনি আমি মনে করি যে আমি মরি তাও ভালো তারা কেন মারবে তোরা এ ভাবে যাস মাছ মারতে আমি বলি খুব রিস্কের উপর মাছ মারি আমার মরণটা হলেই ভালো না হলেও ভালো আমার কোনো চিন্তাধারা নেই তো তোরা তো সেরম মনে করিস তো যাবি আর যদি সেরম না মনে করিস তো যাস না কিন্তু আমার মতে তোদের না যাওয়াই ভালো এরম বয়স হলে এরম ভাবে যেতে হয় কেন লোকের কাছে গালাগালি হ্যান স্যান না শুনে বাড়ি কষ্ট না করে ও কামড় কুমিরের হাতে গেলে ওতেও মিনিটের মধ্যে মরণ হয়ে যাবে ওতে আর কী অসুবিধে তাই বলে তাই তাহলে হ্যাঁ আমি জানি সেই জাল তখন সেই জালটারই একখানা ধরে রাখছি আর হফজাগুলো সব না আঁচলের মধ্যে ঢুকে গিয়েছে গেলে সবাই বলত ওর দম লেগে গিয়েছে ওর দম লেগে গিয়েছে তোরা হাফজাগুলো একটু ছাড়িয়ে দে ছাড়িয়ে দে হাফজাগুলো ঝেড়ে এধার ওধার করে জাল তুলে দেখে তাতে দেড় হাজার মাছ পেয়েছে এক হাফজায় তখন বলছে আমরা জাল তুলে মরছি আমরা এই বুড়ি ধরে তুলে মরছি জাল ঝেড়ে দিয়েও মরেছি তো আমাদের তো এত মাছ হল না তো তা যদি দেখ আমার কপালে যদি থাকে তোরা কী করতে পারিস বল তবে আমি পরিশ্রম করি খুব আমার মতো পরিশ্রম নয়তো কেউ পারে না তা ব্যাপারী বলছে যে সুলতার সঙ্গে কেউ পারবে না ওর মরণের ভয় নেই বাঁচনের ভয় নেই পরিশ্রমের ভয় নেই যত সময় বাঁচবে তত সময় কষ্ট করবে কষ্ট করে দুটো পয়সা নেবে